আমি একবার আমার বন্ধুদের সাথে একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানেও অনেকেই গিয়েছিল অনেক বন্ধুদের যে গ্রুপ হয় তারা কিন্তু সবাই মিলে অনেকেই ওখানে গিয়ে বসে তাদের কিছু পড়াশুনার বিষয়ে আলোচনা করছিলো আমরাও কিন্তু পাঁচ ছজন বন্ধু মিলে সেখানে যাই আমরা এরকম সাধারণত ঘুরতে যাই একটু সময় কাটাতে যাই একে অপরের সাথে অনেকদিন দেখা হয়নি সেই সময়টা কাটাতে যাই আর বাকি যে অন্যরা একটা দল ছিল যারা বসে কিন্তু পড়াশোনার বিষয়ে আলোচনা করছিলেন এরপর তাদের হতেই পারে যে এক বন্ধু হয়তো অপর বন্ধুর গায়ে হাত দিয়ে বা হেলান দিয়ে বসে রয়েছে তাদের মধ্যে ছেলে মেয়ে দুই ধরনের মানুষই ছিল এবার কিছু মানুষ এসে কিন্তু সেখানে একটি ঝামেলার সৃষ্টি করে যে আপনারা এখানে এভাবে গায়ে ঢলাঢলি করে কেন বসে আছেন ওনারা কিন্তু সেরকম খারাপ কোনও ভাবেই কিন্তু বসে ছিলেন না তেনারা কিন্তু বেশ বন্ধুদের যা হয় আর কি সেইভাবেই কিন্তু বসেছিলেন আমাদেরকে কিন্তু খারাপ মনে হয়নি এবার কিছু মানুষ নিজের থেকে ঝামেলা সৃষ্টি করতে চায় তো সে জায়গা থেকে কিন্তু তারা ঝামেলাটা সৃষ্টি করেছেন যে যে তারা কেন ঐভাবে বসে আছে তারা কেন বাড়িতে না করে এরকম রাস্তার মধ্যে মানুষজনের সাথে পাবলিক প্লেসে এসে এরকম ভাবে কাজ করছে তখন কিন্তু তেনারা অনেক তাদের বোঝানোর চেষ্টা করেছে স্যার এগুলো আমরা বন্ধু আমাদের মধ্যে এসব চলে আপনাদের তো কোনও সমস্যা হচ্ছে না বলছে না আমাদের তো চোখে দৃষ্টিকটু লাগছে তারপরে কিন্তু সেখানে পুলিশ হেনা ত্যানা বিশালভাবে একটা ঝামেলার সৃষ্টি হয় তারপর কিন্তু আমরা আমরাও গিয়েও ওনাদের বোঝাই যে স্যার আমরাও কিন্তু ওনাদের থেকে অনেক আগের থেকে বসে আছি ওনারা কিন্তু সেরকম কোনো খারাপ ব্যবহার করেননি তারপর পুলিশ এসে পুরো বিষয়টা কিন্তু মিটিয়ে নেয়